পশ্চিমবঙ্গে শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে উন্নয়নের প্রবণতা আমরা পরিলক্ষিত করতে পারি সেক্ষেত্রে দুহাজার একুশ বা কুড়ির সময় থেকে আজ অনলাইন মোডে যে ক্লাসগুলো হত সেখান থেকে অনেক কিছু সুযোগ সুবিধা হয়েছে এবং সেখানে দূর প্রাচ্যের ছাত্রছাত্রীদের কাছেও সহজলভ্য হয়ে উঠেছে এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অফলাইন পরীক্ষার ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের জায়গা দরুন বা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাদানের ক্ষেত্রে যে একটা বাধা সৃষ্টি হয় তার বাধাটা অনলাইন মোড হওয়ার পরের থেকে বিঘ্ন ঘটতে মানে নষ্ট হয় এই বাধা বিপত্তি এড়িয়ে শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে উন্নয়নের শিখরে পৌঁছে যায়